আপনাদের এখান থেকে যে খাবারগুলি আমি অর্ডার দিয়েছিলাম সেইগুলি কিছুক্ষণ আগে ক্যানসেল করেছি ক্যানসেল হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের পরিবারের সকলে বলছে যে ওই খাবারগুলো লাগবে তখন আমি ওই খাবারগুলিকে আবার রিফান্ড করে অর্ডার দিই কিন্তু অর্ডার দেওয়ার অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও খাবারগুলি কিন্তু এখনও আসেনি আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি এবং অনেকক্ষণ থেকেই আমরা ভাবছি যে খাবারগুলি এখনও কেন আসেনি খাবারগুলি কি আসবে এবং খাবারগুলি না আসার কারণে আমরা এখানে ফোন করে জিজ্ঞাসা করছি যে খাবারগুলি আসতে কেন দেরি হচ্ছে